বর্তমান জীবনে আমাদের টেকনোলজি এতটাই উন্নতমানের হয়ে গিয়েছে সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন জন জীবজগতের সম্পর্কে আমরা জানতে পেরেছি এবার আমাদের কাছে একটি প্রধান প্রশ্ন হল এই টেকনোলজির যুগে যে ইউএফও বা এলিয়েন এই প্রশ্নটা নিয়ে মানে অনেকেই বলে থাকে এই প্রশ্নে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে যে এলিয়েন কি সত্যিকারের হয় ইউএফও কি সত্যি সত্যি কেউ দেখেছে দেখা যেতেই পারে এমন কোনো প্রশ্ন না হয় নাই ইউএফও বা এলিয়েন হয় না আমরা সাধারণত সৌরজগতের মধ্যে বসবাস করে থাকি সৌরজগতের মধ্যে বিভিন্ন গ্রহ রয়েছে সেই গ্রহগুলোর মধ্যে একটি প্রধান গ্রহ রয়েছে পৃথিবী যার মধ্যে আমরা প্রাণের অস্তিত্ব দেখতে পাই এরকম প্রাণের অস্তিত্ব মনে হয় আমরা সৌরজগত তো শুধু একটা না সৌরজগত বিভিন্ন জগত সৌরজগত তার মধ্যে কোন সৌরজগতের মধ্যে কোন কোন প্রাণী বসবাস করে সেই সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু অনেকেই বলে থাকে যে হ্যাঁ ইউএফও হয় বা এলিয়েন হয় কারণ আমরা আমরা পৃথিবীর মধ্যে বসবাস করে থাকি পৃথিবীর মধ্যে অন্য কোনো একটা অন্য গ্রহ আছে সেগুলোয় সাধারণত মানুষজন বসবাস করে থাকে তাদেরও প্রাণের অস্তিত্ব আছে তারাও হয়তো আমাদের মতো খাবার দাবার গ্রহণ করে থাকে বিভিন্ন কাজকর্ম করে থাকে কাজকর্ম করে থাকে এবার আমি যে দেখেছি যে আমি ইউএফও বা এলিয়েন কোনোদিন জীবনে দেখিনি কিন্তু ওনাদের সম্পর্কে সব সময়ই শুনেছি যে হ্যাঁ ইউএফও হয় এলিয়েন হয় আমি সাধারণত ইউটিউব দেখেছি ইন্টারনেট ঘেঁটেছি হ্যাঁ অনেক কটাতে ভিডিওতে রহস্যভাব তো রয়েছে কেউ বলেছে যে হ্যাঁ ইউএফও আছে বা এলিয়েন আছে কিন্তু আমি যেগুলো চোখে দেখতে পাইনি বা এলিয়েন বা ইউএফও এ একটি কাল্পনিক জিনিস অনেকে বিশ্বাস করতে পারে অনেকে বিশ্বাস করে না অনেকে আবার ভূতেও বিশ্বাস করে ভূতে বিশ্বাস করে না ভূতের মতনই অনেকে বলে থাকে ইউএফও বা এলিয়েন এলিয়েন জিনিসটা খুবই কাল্পনিক জিনিস এটা অনেকটা বিশ্বাসযোগ্য অনেকটা আবার অবিশ্বাসযোগ্য